পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্নরকম সাংস্কৃতিক উৎসব হয়ে থাকে তার মধ্যে বিশেষ উৎসব যেটা আমরা ভীষণভাবে মজা করি সেটা হলো সরস্বতী পুজো সরস্বতী পূজা আমাদের বাড়ির পাশেই হয় সেইখানে সমস্তবাচ্চারা নিজের হাতেই ঠাকুর তৈরি করে এবং বিভিন্নরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আরও সমস্ত ছোটো ছোটো বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য তার মধ্যে বিশেষ যেমন অনুষ্ঠান হলো মিউজিক বল তার হাঁড়ি ভাঙা দৌড় তো সেগুলো বাচ্চারা ভীষণভাবে মজা করে খেলে তো তারপরে আমাদের যেদিন বিসর্জনের দিন আমরা সমস্ত বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়াই তো এইভাবে আমাদের সরস্বতী পুজোটা পালন করা হয় তারপরে দুর্গাপূজা কালীপূজা দুর্গাপূজা আর কালীপূজাতে বিভিন্নরকম মঞ্চে আমাদের অনুষ্ঠান করানো হয় সেখানে বাচ্চারাদের নাচের অনুষ্ঠান কবিতার অনুষ্ঠান তো সেইখানে কবিতা আবৃত্তি করে বাচ্চারা নৃত্যানুষ্ঠান করে তো সেরকম আরও বিভিন্নরকম খেলার আয়োজন হয় সেখানে আমরা খেলতেও যাই তো এরকমভাবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পালন করা হয়